হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি মা বাসের কনডাক্টার বলছি আপনি ফোন করেছিলেন আমি তখন রিসিভ করতে পারিনি ফোনটা ও আচ্ছা এখন বলতে এখন সিট তো বুকিং হয়ে গিয়েছে এখন আর কী করে হবে আপনি তখন ভালো করে দেখেননি যে কোনটা বুকিং করছি কি কোনটা করছি না এখন তো খালি নেই এখন তো সব বুকিং হয়ে গিয়েছে হ্যাঁ করে দেবো কিন্তু তাও বুকিং তো হয়ে গিয়েছে আর তো ফাঁকা নেই তোমার হচ্ছে আপনার হচ্ছে যে আগে থেকে একবার ঠিক হ্যাঁ জানালার ধারে কিংবা ধারে এটা বলতে হতো না আপনি তো কিছু বলেননি আপনি খালি বলছেন জানালার ধারে কিন্তু আর তার আগে জানালার ধারে হয়ে গিয়েছে এখন ইমিডিয়েটলি তো হবে না দেখছি তাও আমি চেষ্টা করে হ্যাঁ এবার যাকেই হ্যাঁ এবার যাকেই বলতে যাব না সেই তো বলবে যে আমি আগে থেকে বুকিং করেছি আমি কেন ছাড়ব এই এই জিনিসটা হয়ে যাবে না ওই জন্য হ্যাঁ বাস খুবই ভালো সেটা না বাস তো সবাই বলে বাস তো সবাই বলে কিন্তু বুকিংটা একটু হয়তো আমাদেরই ভুল হয়ে গিয়েছে যে আপনার জানালা ধারে বলা ছিল আমরা ওইটা হয়নি মধ্যে সিটে হয়ে গিয়েছে এখন হ্যাঁ বুঝতে পারছি আপনার কিন্তু তাও দেখছি আমি বুকিং তো সব হয়ে গিয়েছে তো কারও সাথে পালটানো গেলে পালটানো যায় না কি বলে দেখতে হবে তাহলে হুম হুম বুঝতে পারছি ঠিক আছে তাহলে আমি দেখছি আমি হয়ে যাবে টেনশান সামনের দিকে হবে তো ঠিক আছে তাহলে হয়ে যাবে আমি বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে